আমাদের এখানে স্থানীয় জায়গায় একটি ঢলবাঁধ নামে একটি জায়গা আছে সেখানে পুরোটাই লাল মাটি এবং উঁচু নিচু ঢেউ খেলানো একটি জায়গা লালের লাল মাটির ওপরে সবুজের আহরণ সবুজ সবুজ গাছ চারিদিকে আছে দেখতে খুবই সুন্দর এটি একটি গ্রামের ভিতরে গ্রাম্য পরিবেশের ভিতরে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে ধরা যেতে পারে কিন্তু সব মানুষের জায়গায় কানে এটি পৌঁছায়নি তাই এটি সম্পর্কে কেউ কিছুই জানে না ওইখানে আছে আমাদের এক বাচকাষিনী মা বলে এক ঠাকুর আছেন উনি গাছের তলাতে থাকেন ওখানে থাকে বড়ো বড়ো ঘোড়া ওখানে বছরে একবার মকর সংক্রান্তির সময় পুজো হয় সেই পুজোতে অনেক লোক আসে বহু দেশ থেকে অনেক লোক আসে হাজার হাজার লোক আসে হাজার হাজার লোকের সমাগম নিয়ে ওই ঢলবাঁধ ওই মায়ের মন্দির সবই মেতে ওঠে কিন্তু সব লোকের কানে এটি না পৌঁছানোর জন্য এটি সম্পর্কে কেউ কিছুই জানেনা কিন্তু আমরা ওই ঢলবাঁধ এবং বাচকাষিনী মায়ের মন্দির নিয়ে খুবই গর্বিত তাই আমি আজকে আপনাদের সামনে এটির কথা জানালাম